সম্প্রতি ইজরায়েলের সরকার তাদের সূপ্রিম কোর্টের ক্ষমতাকে খর্ব করার জন্য সেখানকার বিচারপতিদের আসন সংখ্যা কমিয়ে নিজেদের দলীয় বিচারপতি রাখতে চেয়েছিলো এই প্রস্তাব যদি কার্যকর হয়ে যায় তাহলে সেখানকার মানুষদের সাংবিধানিক ভাবে ন্যায় পাওয়ার অধিকার কমে যাবে অর্থাৎ গণতন্ত্রর উপর আঘাত হানা হচ্ছিলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইজরায়েলের শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা প্রতিবাদস্বরূপ পথে নেমে পড়েন যা প্রমাণ করে পৃথিবীতে এখনও গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে সম্প্রতিকালের এই ঘটনা ইজরায়েলের নব্বই লক্ষ জনসংখ্যা রয়েছে তার মধ্যে প্রায় চল্লিশ লক্ষ মানুষ পথে নেমে পড়েছিলো তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য সাম্প্রতিককালের এই যে ইজরায়েল ইজরায়েলের এই গণতন্ত্রের লড়াই পৃথিবীর অন্যান্য গণতন্ত্রের ল লড়াইগুলোর মধ্যে অন্যতম যদি দেখা যায় এই ঘটনার সাথে আমাদের ভারতবর্ষেরও ঘটনার একটা মিল রয়েছে দুহাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী সরকার সুপ্রি ঠিক একই রকম ভাবে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা কমিয়ে দিতে চেয়েছিলেন যার প্রতিবাদে আমাদের ভারতীয় যে দলীয় নেতারা এবং ভারতের জনগণও এক প্রতিবাদ ডেকেছিলেন তার ফলে আমার নরেদ্র মোদী সরকার এই প্রস্তাবটি খারিজ করতে বাধ্য হন এখন দেখা যাক আমাদের ইজরায়েল সরকার তাদের প্রতি তাদের প্রস্তাবটি খারিজ করে কি না